গান গান আমার মনের খুব কাছের একটা জিনিস আমি যেহেতু একটা ব্যবসায়ী মহিলা তাই আমাকে ঘর সামলে ব্যবসা সামলিয়ে গান বাজনাকে এগিয়ে নিয়ে যেতে হয় আমি যতটা পরিশ্রম সারাদিন করি গান সেই সারাদিনের পরিশ্রমটাকে নিবারণ করে দেয় আমি যেমন একদিকে ব্যবসার কাজ সামলাই সংসার সামলাই বাচ্চা সামলাই অন্য দিকে আমি সারাদিন পর রাতে গান বাজনা নিয়েও থাকি আসলে যেকোনো মানুষই যেটা খুব পছন্দ করে বা ভালোবাসে সেটা হাজারো কষ্টের মধ্যে বা ব্যস্ততার মধ্যেও খুব আনন্দের সঙ্গেই করতে পারে তাই আমার জীবনের বিশেষ ভালোবাসা বা ভালোবাসার জায়গা হল গানবাজনা তাই আমার সারাদিন রাত আমি ব্যস্ত থাকলেও রাতে একটু সময় বার করে আমি গান বাজনা করতে পছন্দ করি গান আমার জীবনের খুব পছন্দের একটা জিনিস কারণ তার একটা মূলত কারণ আছে কারণ সেটা আমার মায়ের কাছ থেকে পাওয়া হ্যাঁ আমি প্রথম আমার মায়ের কাছ থেকেই পাই গান আমার মা খুব ভালো গান গাইতেন এবং তার কাছ থেকেই আমার গান পাওয়া তারপর যখন একটু বড় হই তখন অন্যান্য নামী গুরুদের কাছ থেকে আমি শিক্ষালাভ করতে পারি সেটা আমার আরও বড়ো সৌভাগ্য এখন যখন কোনও অনুষ্ঠান করতে যাই বা যখন কোনও আরও দর্শকরা আমার নাম করে তখন শুধু আমার মনে হয় এটা তাদের আশীর্বাদ আর আমার মায়ের আশীর্বাদ আমি গান যখন তুলি তখন আমি কোনও একটা গান বারবার শুনি এবং খুব মন দিয়ে তাকে মনের মধ্যেই এ করতে চাই যখন আমি সেটাকে মনের মধ্যে স্মরণ করে নিই ভালো করে তখন সেটাকে আমি গিটারে তোলার চেষ্টা করি এই ভাবেই আমি প্রত্যেকটা গান আলাদা আলাদা করে তুলতে থাকি